খেলাধুলা সবার জীবনেই গুরুত্বপূর্ণ সেটা স্কুল লাইফে হোক কিংবা কর্ম লাইফেই হোক না কেন খেলাধুলা খুবই গুরুত্বপূর্ণ মানুষের জীবনে মানুষের শরীরে সকাল থেকে কত খাটাখাটনি কত কিছু কাজ করে যে খেলাধুলা দেখার এই একটা মজাটাই আলাদা খেলাধুলার জীবনে মানে পড়াশুনার লাইফে হোক কিংবা কর্মের লাইফেই হোক না সকাল থেকে কাজ করে সন্ধ্যা অবধি কাজ করে সন্ধ্যেবেলা একটু খেলাটা দেখা এটা মানুষের জীবনে খুবই গুরুত্বপূর্ণ সেটা স্কুল লাইফে হোক না কেন আর কর্মের লাইফেই হোক না কেন খেলাধুলা প্রচারের জন্য কী করা উচিত যেমন সবাইকে সবাইকে যা বলার ভারতের জানানো উচিত যে খেলাধুলা প্রত্যেকটি জেলায় যেন খেলাধুলা হয় প্রত্যেক মাসে মাসেই যেন খেলাধুলা হয় ফুটবল হোক কিংবা ক্রিকেট হোক খেলাধুলা মানুষের জীবনে গুরুত্বপূর্ণ সবার জীবনেই গুরুত্বপূর্ণ সেটা ছোটো হোক কিংবা বড় হোক খেলাধুলা সবার লাইফেই ভালো রাখে সবার লাইফকেই ভালো রাখে সেটা ছোটো হোক কিংবা বড় হোক মানুষের জীবনে খেলাই তো আনন্দটাকে আনে না যে যে যে কোনো খেলাই হোক না কেন সব খেলাই মানুষের জীবনে আনন্দটাকে নিয়ে আসে